যত দিন যাবে পৃথিবী তত উন্নতির পথে যাবে সেটা যেমন সত্য পৃথিবী ঠিক ততটাই ধ্বংসের দিকে যাচ্ছে এবং অবনতির দিকে যাচ্ছে সেটাও কিন্তু সত্য তবে উন্নতর ব্যাপারটা অবশ্যই আমাদের নানারকম টেকনোলজি এসেছে যেটাতে আমাদের পৃথিবীকে উন্নত করে তুলেছে কিন্তু যদি এই পর্যায় গাছ কাটা হয় তাহলে পৃথিবীর তারতম্য কিন্তু বজায় থাকবে না এটাতে পরিবেশের খুব ক্ষতি হবে সেটাতে আমার মনে হয় না পৃথিবী উন্নতির পথে যাচ্ছে আমার মনে হচ্ছে পৃথিবী কিন্তু আস্তে আস্তে অবনতির পথেই যাচ্ছে যদিও বা চোখে দেখা যায় যে আদিমকাল থেকে যদি এখনো দেখতে পারি মানে দেখি যে পৃথিবী উন্নতির দিকেই যাচ্ছে কিন্তু সব দেখাই যে সত্যি হয় তার তো কোনো মানে নেই দেখার পিছনেও এক ইতিহাস থাকে এবং অবনতিও আছে সেই দিকেও আমাদের দৃষ্টিপাত করা উচিত যাতে গাছ কাটা না হয় এবং গাছ না কেটে আমরা যাতে পৃথিবীকে আরও উন্নতির পথে অন্য অবস্থায় মানে অন্য মাধ্যম দ্বারায় গাছ কাটার পরিবর্তে অন্য মাধ্যম দ্বারায় যাতে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি